আমি একদিন একটা টাইম রাস্তায় যেতে যেতে তো আমি একটা গাড়িয়ে চেপেছিলাম সেখানে গাড়িটায় গাড়িটাতে যেতে যেতে আমার সেখানে একটা আমার দরকারি ব্যাগ পড়ে রইলো প্রায় বাসে বসে সিটের কাছে রয়ে গিয়েছিলো আর নামাতে ভুলে গিয়েছিলাম সেই নিয়ে আমি যে ব্যাগটা অনেক খোঁজ করতে খোঁজ পাচ্ছিলাম না তারপরে অনেকদিন বাদে দু চার দিন বাদে আমি বাসটা চিহ্নিত করলাম করে ডাইভারকে কল করে তাতে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমার এই ব্যাগে এরকম মোবাইল আছে আর কাগজপত্রও অনেক কিছু আছে সে কাগজপত্রগুলো আমার খুব প্রয়োজন তাই জন্য আমি বিশেষ করে মোবাইলটা দরকার মোবাইলটা না হলে আমি অন্য কিছু করতে পারবো না তাতে আমার আধার কার্ডও আছে আধার কার্ড থেকে সেই সব আধার কার্ড এবং নামি দামি আমার ইস্কুলের কাগজপত্ররও আরও ছিলো সেই সব জিনিসপত্র যেই যেদি না আমি ব্যাগটা যেদি না পেতে পাই তাইলে আমারও খুব অসুবিধা হবে আমি অনেক নাম করার পর অনুরোধ করার পর আমাকে ড্ৰাইভার বললো যে আচ্ছা আমি দেখছি যে ব্যাগটা খুঁজে দেওয়ার জন্য এবং তারা কিছু দিনের মধ্যেই ব্যাগটা খোঁজ পেল এবং খোঁজ পেয়ে অন্য কেউ একজন নামিয়ে নিয়েছিলো ব্যাগটা দিয়ে তার কাছ থেকে খোঁজা খোঁজি করে ড্ৰাইভারদা আমাকে খুব সহযোগিতা করেছিলো এর জন্যই এবং তাতে আমি দেখি যে আমাকে ওরা ড্ৰাইভারটা ফোন করে বললো এই এই এই জিনিস আছে আমি তাখন দেখলাম যে হ্যাঁ আমারই জিনিসপত্রগুলো এবং মোবাইলটাও আছে মোবাইলটাও চেক করলো ওনারা তবে আমাকে সব কিছু জিনিস ফিরিয়ে দিল ওই জন্য আমি গাড়ির ড্ৰাইভারের কাছে খুব কৃতজ্ঞ এবং ওই সব জিনিস মানুষ সততা এখনও অব্দি আছে বলেই মানুষের মধ্যে তারা এইসব কাজ এখনও আমরা আমাদের নিজেস্ব দরকারি জিনিসপত্রগুলো এখনও সু খুঁজে পাচ্ছি